হ্যাঁ আসলে আমি একটু ডাক্তারের খোঁজ কছিলাম আমার বাচ্চার একটু শরীর খারাপ তার পেটে যন্ত্রণা হচ্ছে তা আপনাদের কিছু ভালো ডক্টর যদি থাকে একটু সাজেস্ট করলে ভালো হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা হ্যাঁ আমার তাহলে ডক্টর গাঙ্গুলিকে দেখালেই সুবিধা হবে হ্যাঁ নাম কি এখনই লেখানো যাবে তাহলে আমি লিখিয়ে নেবো আচ্ছা তা নাম হচ্ছে সঞ্চারী মন্ডল হ্যাঁ একটু তা আমি ডেট কি আপনারা পরে জানিয়ে দেবেন নাকি এখনই জানিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক